হ্যাঁ বলছি আপনি তো দাদা চালান তো হ্যাঁ বলছি আমি একটা জায়গা থেকে যাবো আর কি মানে একটা জিনিস কিনতে আর কি সেই জন্য আপনাকে ফোন করছি আপনি এখন ফাঁকা আছেন আচ্ছা তাহলে হ্যাঁ আমি এখন আছি জয়রাম বাড়ির কাছে আর বলছি আপনার চার্জটা কিরকম কী আছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে আর দাদা ওই তোমরা তো চার দিকে ঘুরছো না এর জন্য একটা কথা জিজ্ঞেস করছি না এখানে আশেপাশের বলতে কোথাও কাঁথা বা একটু কম সমে পাওয়া যাবে বা ভালো পাওয়া যাবে কিছু আর কি আইডিয়া আছে না আমি মেনলি ব্যাপারটা হচ্ছে নকশা হলে যে কটা ভালো হয় আমার আরকি নকশা হলে বা মেন হচ্ছে তুলোর জিনিস হলে অনেকে সব সিল্কের ভিতরে দিয়ে দেয় তো অনেক কিছু ব্যাপার আছে আমার মেনলি ডিজাইন বলতে এখন ওই কাঁথা তো এটা মানে মেন হচ্ছে একটু ময়ূরের সেটা নকশা ফকশা থাকলে ভালো হয় নীল কালার হলে ভালো হয় আচ্ছা ঠিক আছে আর তুমি তাহলে একটু আস হ্যাঁ একটু তাড়াতাড়ি আসবে আমরা একটু বাইরে আছি আর বাইরে দিকে তাহলে আচ্ছা ঠিক আছে চলুন রাখছি